আমি কলকাতা থেকে বর্ধমান ফিরছিলাম ফেরার পথে আমি ক্যাবের মধ্যে আমার একটি ব্যাগ ফেলে দিয়েছিলাম কিন্তু আমি নেমে আমার হঠাৎ মনে পড়ল নেমে মনে পড়ল তখন আমি ওই ক্যাবওয়ালাকে ফোন করলাম ফোন করে আমি ওনাকে বললাম যে আপনি কি ফিরে আসতে পারবেন আপনার গাড়িতে আমার ব্যাগ মোবাইল থেকে গেছে কোনো কি উপকার করতে পারবেন